হ্যালো হ্যাঁ স্টল আছে আপনার কি কোনো খাবারের খেতে আসবেন এখানে আচ্ছা আমার দোকানে আসবেন সব কিছুই তো পাওয়া যায় আমার দোকানে সেটা তো আপনারা বিচার করবেন সেটা তো আমি আর বিচার করব না ভালো হয় না খারাপ হয় আপনাদের উপর ছাড়ছি এগরোল হয় তারপর হচ্ছে চাউমিন ফুচকা ভেজিটেবিল চিকেন পকোড়া সব কিছুই হয় মোটামুটি টোস্ট আরে যেগুলো দরকার যদি হয় কেউ কিছু বানিয়ে দিতে বলে সেগুলোও আমরা বানিয়ে দিই খাবার দাবার মোটামুটি ভালো হয় মোমোও হয় আমার দোকানে হ্যাঁ সব কিছুই পাওয়া যায় এবারে কতজন আসবেন সেটা যদি বলেন আপনারা ধরুন যদি অর্ডার হিসাবে করতে চান তাহলে ভালো হবে আমিও খাবারটা রেডি করতে পারব আপনারা যেটা যেটা খাবেন সেটা যদি বলেন দামগুলো এগরোলের দাম আমরা চল্লিশ টাকা করে নিই চল্লিশ টাকা প্রতিটা পিসের দাম চল্লিশ টাকা এগরোলের চাউমিনের প্লেট পঞ্চাশ টাকা এক প্লেট পুরোটা ভর্তি থাকবে হ্যাঁ আর অর্ধেক প্লেট হ্যাঁ চাউমিন আর অর্ধেক প্লেটের জন্য তিরিশ টাকা নিই ফুল প্লেটের জন্য পঞ্চাশ টাকা অর্ধেক কেউ নিলে সেখানে আমরা তিরিশ টাকা নিই বেশিই নিই পাঁচ টাকা কারণ অর্ধেক যেহেতু আপনি কী কী খেতে চান যদি আগে বলেন সুবিধা হবে আচ্ছা ওটা অসুবিধা হবে না আপনি চলে আসবেন তাহলেই হয়ে যাবে আর কতজন আসবেন কটা প্লেট চাই ওটা বলবেন আচ্ছা পাঁচজন আপনার দেখে একটা করে দেওয়া যাবে পাঁচ টাকা দশ টাকার এদিক ওদিক করা যাবে অসুবিধা নেই যেহেতু অতগুলো ছেলে আসবে তখন দেখে করে নেব অত দূরে বললে কী হবে হ্যাঁ অবশ্যই দেখে করে নেব সেটা কোনো ব্যাপার নয় কিন্তু কবে আসবেন সেটা একটু টাইম দিলে ভালো হতো আচ্ছা তাহলে ঠিক আছে আপনাদের জন্য ওটা রেডি থাকবে খাবারটা অসুবিধার কিছু নেই অবশ্যই পেয়ে যাবেন আসলেই আচ্ছা তাহলে ঠিক আছে দোকান খোলা থাকে রাত্রি দশটা অব্দি দশটা অব্দি থাকি আচ্ছা অনেকটা অনেকজন খদ্দের আছে না তাহলে এখন ফোনটা রেখে দিচ্ছি পরে আসবেন কথাও হবে সন্ধ্যেবেলায় তো আসছেন আচ্ছা ঠিক আছে দশটার মধ্যে আসবেন হ্যাঁ ঠিক আছে হুম